আমি প্রদীপ স্টোর থেকে গত সাতদিন আগে একটি শ্যাম্পু নিয়েছিলাম সেই শ্যাম্পুটি খুবই ভালো সেটি চুলে ফেনা এবং চুলটি খুব মসৃণ হয় এবং ভবিষ্যতেও আমি এই শ্যাম্পুটি আমার পরিবারের জন্য নিতে চাই